আমি একটি স্কুলে প্রথমবার নাচ করতে গিয়েছিলাম সেই সবে সবে আমি নাচ শিখছিলাম তো নাচ শিখতে শিখতে আমি সেখানে গিয়ে নাচ তুলেছিলাম নাচটা তোলার পরে যখন আমি এত টুকু বয়সে যখন সেখানে নাচ করছিলাম সবাই খুব প্রশংসিত হয়েছিলো এটা আমাদের স্কুলের একটা ছোটো অনুষ্ঠানেই আমি নাচ নেচেছিলাম তো আমি তখনও ভালো করে নাচটা শিখিনি তো তার মধ্যেই আমি যে নাচটা করেছিলাম সবাই আমাকে দেখে হাততালি দিয়েছিলো আমার অভিজ্ঞতা সেখানেই খুব ভাল লেগেছিলো যে আমি যদি এইটুকু শিখে এতো হাততালি পেতে পারি তো আমি আরো শিখলে আমি কতটা পেতে পারবো তো এইটাই ছিল আমার মনের ভিতর তখনকার জেদ কিন্তু আমার আমি একদমই বুঝতে পারি নি যে আমার কাছে ওটা হারিয়ে যাবে এত তাড়াতাড়ি কিন্তু আমার অভিজ্ঞতাটা সেদিন খুব ভালো লেগেছিলো আমার বাবা আমাকে চকলেট কিনে খাইয়েছিলো সেইদিন বলেছিলো তুই এতো সুন্দর পারফরমেন্স করেছিস তার জন্য তোর এটা উপহার এছাড়া মা কোনদিনই চাইছিলো না যে আমি নাচ করি কিন্তু সেইদিন সেও একটু আমার নাচে হেসেছিলো এটাও আমার খুব ভাল লেগে ঠাকুমা তো খুবই খুশি হয়েছিলো ঠাকুমা আমাকে এক ঝুড়ি বাতাসা কিনে দিয়েছিলো আমি গুড়ের বাতাসা যেহেতু খেতে ভালোবাসি তাই আমাকে গুড়ের বাতাসা সে কিনে দিয়েছিলো